মিডিয়ার সম্পর্কে আমি ব্যাক্তিগতভাবে মনে করি যে মিডিয়াতে আমরা দেশ বিদেশের অনেক খবর পেলেও অনেক সময়েই রাজনৈতিক কারণে ভুল তথ্য পেয়ে থাকি সেইজন্য অনেক ক্ষেত্রে দেশের মানুষ ভুল পথে চালিত হয় আমার জানা কিছুগুলি ভারতীয় নিউজ চ্যানেল হল এন ডি টি ভি দূরদর্শন এবং ইন্ডিয়া টি ভি